আপনি কি দুর্গা দিদি বলছেন দিদি আপনি কি সবজি সাপ্লাই করেন আমার হচ্ছে কিছু সবজি লাগত আর কি আপনি ধরুন এই আলু পঁচিশ কেজি টমেটো ধরুন দশ কেজি কুড়ি কেজি মতো লাগবে পটল লাগবে কুড়ি কেজি ফুলকপি হয়ত দশ পিস বাঁধাকপি পনেরো পিস এঁচোড় লাগবে কুড়ি পিস আরও ঝিঙা লাগবে এক দশ কেজি আপনি কি তাহলে এগুলো ডেলিভারি করতে পারবেন আচ্ছা আপনার আমার হচ্ছে গত পরশু নাগাদ লাগবে জিনিসটা সেটা চন্দ্রকোনা টাউনে লাগবে আর কি কোন কোন সবজি হ্যাঁ তাহলে ওই রঘুনাথপুর আছে না ওই শিব মন্দিরের পাশেই আছে ওখানে আপনি দিতে পারবেন সকালবেলায় আটটা দশটার দিক করে দিলেও হবে আচ্ছা আপনার ধারে সবজি তাহলে কীরকম কী দাম সেটা তো আমাকে জানতে হবে আচ্ছা আচ্ছা আপনি আপনি কি আপনি কি দিয়ে যাবেন না আমাকে ওটা আনার ব্যবস্থা করতে হবে

তার ভাড়াটা শুধু দিয়ে দিতে হবে তো তাহলে আপনার গাড়ি কখন আসবে সেটা তাহলে আমাকে ফোন করে জানিয়ে দিতে হবে তো আগে থেকেই আমি সেরকম ব্যবস্থা করব আর কি তাহলে ক জন আসবে সবজি তাহলে টাটকা হবে তো তাহলে আপনি ওই তারিখ পরশু গত পরশু নাগাদ আপনি তাহলে দিয়ে যাবেন জিনিসপত্র তবু কত কমে পাওয়া যাবে আচ্ছা এমনি অন্য কী যে সবজিগুলো সেগুলো কীরকম দামে পাওয়া যাবে আচ্ছা ওই ফুলকপিটাও যদি আমি দশটা নিই তাহলে আপনি আমাকে কীরকম দামে দেবেন না পটল তাহলে কত করে কেজি নেবেন সেটাও তো আমাকে জানাতে হবে আর ওই সজনে ডাঁটা বলুন কাঁচকলা বলুন ওগুলো ওরকম ওগুলো কী হিসাবে রেট নেন আপনি আপনি কি কাঁচকলাটা পিস হিসাবে নেবেন না কেজি হিসাবে নেবেন আচ্ছা তাহলে আপনি তাহলে